এই যে আঁকাআঁকি এই আঁকাআঁকির মধ্য দিয়ে যেসব দুঃখিত মানুষ আছে তারা এই আঁকার মধ্যে দিয়ে নিজের মনের ভাবকে ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারে আবার নানানভাবে এই আঁকা আমাদের মনের বোঝা হালকা করে আমাদেরকে নিজের জীবনের এবং কল্পনা জীবনের সঙ্গে এক সংযোগ স্থাপন করে যা আমরা আমাদের কল্পনা জগতে যেভাবে আমরা থাকতে চাই সেই কল্পনা জগৎকে আমাদের ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলে এইভাবে আমাদের যে দুঃখ কষ্টময় জীবন তা আমাদের জন্য সহজ সরল হয়ে পড়ে এই আঁকা আমাদের জন্য থেরাপির কাজ করে আসলে এই আঁকা আমাদের জীবনে খুবই উপযোগী কারণ এটা আমাদের মানসিক যন্ত্রণা দুঃখ কষ্ট এই সবের থেকে আমাদেরকে অনেক দূরে রাখে কারণ এই আঁকার মধ্য দিয়ে আমরা নিজেদের মনকে হালকা করে ফেলি এবং একজন চিত্রশিল্পী হয়ে আমি এই অঙ্কনের মধ্য দিয়ে শৃঙ্খলা সাংগঠনিক দক্ষতা এবং নিজের কল্পনার জগৎ সৃজনশীলতা ইত্যাদি নানান জিনিসকে নিজের মধ্যে ফুটিয়ে তুলেছি